আমার মনে হয় গ্রামাঞ্চলের তরুণ প্রজন্ম উপযুক্ত জীবনসঙ্গী পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ গ্রামে সব কিছুর সুযোগ সুবিধা থাকে না যেমন একটু ঝড় জল হলেই গ্রামের ইলেকট্রিক লাইন চলে যায় এক দিন বা দুদিন হয়তো লাইনই থাকে না আবার একটু জল বৃষ্টি হলেই গ্রামের রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে যায় তারপর মেয়েরা বা গ্রামের লোকেরা যদি একটু বেশি কিছু ভালো জিনিস কিনতে চায় তাদের শহরে আসতে হয় কেউ বাড়িতে আত্মীয় স্বজন এলে সেই সব জিনিসপত্র কেনার জন্য তাদের শহরে আসতে হয় এই কারণেই শহরের লোকেরা গ্রামে মেয়ে দিতে চায় না মেয়ের বিয়ে দিলে মেয়েরা হয়তো সেই গ্রামের পরিবেশটাকে মানিয়ে নিতে পারবে না এই মনে করেই তারা গ্রামে মেয়েদের বিয়ে দিতে চায় না আর সেই কারণেই গ্রামাঞ্চলের তরুণ প্রজন্ম উপযুক্ত সঙ্গী বা জীবনসঙ্গী পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে এই সব কারণেই গ্রামের ছেলেরা তাদের জীবনসঙ্গী পাচ্ছে না